আমাদের এলাকাতে ডাক্তারের সংখ্যা খুবই কম এবং ভালো ডাক্তার বলতে একেবারেই নয় নেই যখন কোনো কিছু রোগ মা মানুষের হয় খুব স্পে খুব গুরুত্বপূর্ণ কিছু রোগ হয় তখন বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় এছাড়া এইখানে যে মানুষ মেডিকেলের পড়াশোনা করবে বা নার্সিং পড়াশোনা করবে সেটার কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই সেটার জন্যও বাইরে যেতে হয় কলকাতা বা বর্ধমান দুর্গাপুর এই সব জায়গায় যেতে হয় পুরুলিয়াতে এই সব কিছু নেই আমি বলবো যে পুরুলিয়াতে যেন একটা ভালো মেডিকেল কলেজ করা হয় যেখানে খুব কম খরচে ভালো ভালো মেধাবী স্টুডেন্টরা যেন মেডিকেল এবং যারা নার্সিং পড়তে চায় সেই রকম পড়ার সুযোগ পায় তাহলে এখানে অনেকটা মানুষ উপকৃত হবে